মাছ ধরার জন্য নৌকার ব্যবহার আমি গ্রামের বাড়িতে দেখেছি সেখানে নদীতে নৌকাতে করে জেলেদেরকে জাল দিয়ে মাছ ধরতে দেখেছি তারা একে অপরের থেকে অপরকে সাহায্য করে অনেক বড় বড় জাল দিয়ে মাছ ধরে তাছাড়া নৌকো নদীতে ছোট ছোট নৌকো দেখেছি আর এটা জানি সাগরে বড় বড় বড় বড় ট্রলার ওইসব নিয়ে মাছ ধরে এবং সেখানে অনেক দিনের জন্য যায় গিয়ে একে অপরকে সাহায্য করে অনেকে মিলে মাছ ধরে মাছ সাধারণত জেলে ধরনের মানুষেরাই ধরে না না আমি কোনো নৌকার মালিক নই আমি দেখেছি তাদেরকে জেলেদেরকে মাছ ধরতে নদীতেও দেখেছি আর বড় বড় ফিশারিতেও অনেকে মিলে মাছ ধরতে দেখেছি আর এটাও শুনেছি যে সাগরেও অনেকে অনেক দিনের জন্য বড় বড় বড় বড় বড় মাছ ধর ধরে নিয়ে আসে সেখান থেকে এটাই দেখেছি